হ্যালো হ্যাঁ দিদি বলছি আপনার তো বেনে দোকান না হ্যাঁ বলছি দিদি আমার কিছু মাটির প্রদীপ লাগবে আর কি তো আমার পুরো বাড়িটা আর কি আমি প্রদীপ দিয়ে সাজাব আর কি তো তার জন্য আমি কিছু আপনার কাছে মাটির প্রদীপ নেব তো আপনার কাছে কী রকম কী কালেকশন আছে একটু বলবেন

হুম হুম হুম

আচ্ছা হ্যাঁ দেখুন আমার হচ্ছে ছোটো বড় মিশিয়েই লাগবে ঠিক আছে তো আমার কিছু বড় প্রদীপ লাগবে আর কিছু ছোটো ছোটো প্রদীপও লাগবে বুঝতে পেরেছেন তো কিছু ছোটো প্রদীপ যেগুলো ওই ফেব্রিকের ওপর আছে না ফেব্রিকের ওপর প্রদীপগুলো আমি কিছু নেব ওইটা পঞ্চাশ পিস নেব আর বড় প্রদীপ ত্রিশটা আর আর একটু যে মাঝারি যে প্রদীপগুলো হয় না এমনি সিম্পল ডিজাইন খালি মাটির উপর ডিজাইন করা আছে ওই ওরকম সিম্পল আর কি পঞ্চাশটা নেব তো আপনি কি তাহলে একটু আমাকে প্রদীপের ডিজাইনগুলো দেখাতে পারবেন কালকে

আচ্ছা কাল দশটার দিকেই যাব হুম ঠিক আছে আচ্ছা তাহলে হুম হ্যাঁ কাল দশটার দিকে আমি যাব আপনার কাছে তো আমাকে আপনি একটু প্রদীপগুলো দেখাবেন ঠিক আছে আর যদি আপনার কাছে আরও নতুন কিছু কালেকশন থাকে তো আপনি কালকে দশটার আগে নিয়ে এসে রাখতে পারেন আমি গিয়ে না হয় দেখব হ্যাঁ হ্যাঁ আচ্ছা কোনো প্রবলেম নেই তাহলে কালকে একটু দেখবেন ঠিক আছে তাহলে আজকে রাখছি কাল গিয়ে দেখে আসবো হুম হুম ঠিক আছে ঠিক আছে রাখি